আমার জীবনের প্রথম ফোনটি ছিলো একটি নোকিয়া তেত্রিশশো দশ এটি একটি সাধারণ মোবাইল ফোন ছিলো যার মধ্যে একটি ছোটো ডিসপ্লে আর একটি মেসেজিং ফাংশান ছিলো একটি কলিং ফাংশান ছিলো এটিতে ইন্টারনেট বা ক্যামেরা ছিলো না নোকিয়া তেত্রিশশো দশের পর থেকে স্মার্টফোনের প্রযুক্তি ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে স্মার্টফোনে এখন বৃহত্তর এবং উচ্চ রেসোলিউশান ডিসপ্লে শক্তিশালী প্রসেসর এবং প্রচুর পরিমাণে মেমোরি ও ক্যামেরা উন্নতি হয়েছে স্মার্টফোনগুলিতে এখন ইন্টারনেট সোশাল মিডিয়া ইমেল গেমিং অন্যান্য অ্যাপ্লিকেশানের মতো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে স্মার্টফোনের প্রযুক্তির নির্দিষ্ট কিছু পরিবর্তননের মধ্যে রয়েছে ডিসপ্লে স্মার্টফোনের ডিসপ্লেগুলি আরো বড়ো এবং উচ্চ রেসোলিউশান বিশিষ্ট প্রসেসার স্মার্টফোনের প্রসেসারগুলি আরো শক্তিশালী মেমোরি স্মার্টফোনে এখন প্রচুর পরিমাণে মেমোরি রয়েছে ক্যামেরা স্মার্টফোনের ক্যামেরাগুলি হয়ে উঠেছে আরো উন্নত অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে স্মার্টফোনে এখন ইন্টারনেট সোশাল মিডিয়া অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে স্মার্টফোনের প্রযুক্তির এই পরিবর্তনগুলি আমাদের জীবনে ব্যাপকভাবে প্রভাবিত করে চলেছে